হ্যাঁ আমি আমার বাড়ি বা আমাদের বাড়ি আমার আমার বাড়িতে আমরা চারজন আছি আমি বাবা মা আর দিদি কিন্তু বাড়ির যে সমস্ত কাজ আছে ঘর ঝাঁটানো মোছা সে সমস্ত কাজগুলো আমিই করি যেমন আমি ঘর মুছি যেমন আমার বাড়ি নোংরা হয়ে যায় ঝুলঝাড়ে ভর্তি হয়ে যায় তখন আমি একটা খড় তার নিচে ডাং দিয়ে ঘর মুছি এবং ঝাঁটা দিয়ে সেই ঝুলগুলো ঝেড়ে দিই বা মুছে দিই এবং আমি যখন সকালে উঠে প্রতি বৃহস্পতিবার ন্যাতা দিই ন্যাতা দেওয়া হয় গোবর জল দিয়ে গোবর জল গুলে সেই জলকে ল করে লেপা হয় মেঝেতে এবং এইভাবে আমি যখন বাড়ি মুছি তখন সব ঝুলঝাড় ঝেড়ে নেওয়ার পর আমি ঝেঁটিয়ে সেগুলিকে সরিয়ে দিই এক জায়গায় জড়ো করে সেগুলিকে ঠিক জায়গায় ফেলে দিই ঘর মোছা গেলো এবারে রয়েছে গোবর জল দিয়ে ন্যাতা দেওয়া গোবর জল দিয়ে ন্যাতা দেওয়ার স্বাস্থ্যকর উপকারিতা আছে যদি মেঝেতে কিছু নোংরা জিনিস পড়ে যায় যেমন ধরো হাঁসের পায়খানা বা মুরগির পায়খানা ছাগলের পায়খানা সে সমস্ত জিনিস যদি পড়ে যায় সেগুলো যদি আমি সরিয়ে দিই তো তার একটা গ্যাস সেটা রয়ে যাবে সেই জন্য এর উপকারিতা হচ্ছে সেই গ্যাসটা আর নাকে লাগবে না এই গোবর জল দিয়ে ধুয়ে দিলে সেটা যদি গোবর জল দিয়ে ধুয়ে দিই সেটা সুগন্ধি গোবরের সেন্ট ছাড়বে কিন্তু সেটা আর ওরকম বাজে সেন্ট ছাড়বে না এবং ধরুন বাড়িতে যদি কিছু জি পচে গেছে জিনিস আলু পচা বা ইঁদুর পচা এসমস্ত জিনিস যদি পচে যায় সেগুলোকে আমরা ঝেঁটিয়ে ফেলে দিয়ে সেগুলোকে ন্যাতা দিয়ে দিই গোবর জল দিয়ে এর স্বাস্থ্যকর উপকারিতা আছে